হ্যাঁ বলছি খবর মানে রেজাল্টও কিছু দিনের মধ্যে হবে কিন্তু যা দেশের বাজার তাতে টেস্ট ইত্যাদি দিয়ে তো কিছু লাভ হচ্ছে না হ্যাঁ তো রেজাল্ট কিছু দিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ এ ঘু ঘুষ টুষ দিয়ে চাকরির তো বাজার এখন বলা মুশকিল তো টাকা দেওয়া যাবে এই রকম কোনো লোক সেরকম তো আমাদের জানা নাই না না এই রকম আমাদের জা এই রকম কিছু জানা নাই কিন্তু টাকাটা তো দেওয়া খুব মুশকিল এবার না জানা শোনা থাকলে তো টাকা দিয়া যাবে না আর টাকা দিয়ে যে হবে এর কোনো মানে ই পাওয়া যেছে না নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না আপাতত এখন আপাতত আশা রাখতে হবে প্রিপারেশানটা করে যেতে হবে পরীক্ষা টরীক্ষাগুলা দিতে হবে টেস্ট পরীক্ষা হ্যাঁ তো প্রিপারেশানটা ভালো করে রাখতে হবে হ্যাঁ যদি হ্যাঁ সে সে হ্যাঁ হ্যাঁ সে দেশের অবস্থা খারাপ এটাও বলা যাবে না কিন্তু টাকা দিয়েও যে হবে এটার কোনো নিশ্চয়তা পাওয়া যায় না হ্যাঁ সেরকম তো আমারটায় জানা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হবে অবশ্যই জানাবো অবশ্যই জানাবো না এখন আপাতত জানা নাই আমি খোঁজ খবর রাখবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জানাবো হ্যাঁ হ্যাঁ